আমি রাজেশ ঘোষ আমি আপনাদের কাছে কিছু দিন আগে এসেছিলাম তো আপনাদের বেড়াতে নিয়ে যাওয়ার সংস্থাটির কাছে একটি পশ্ন ছিল যে গত ছাব্বিশ তারিখ আমার কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার জন্য একটি প্ল্যান রয়েছে এতে কি আপনাদের কোনো বাস বা কোনো যোগাযোগের মাধ্যমের মাধ্যমে আমাকে টিকিট বুক করে দিতে পারেন এবং এই প্ল্যানের খরচা কত হতে পারে এছাড়াও আপনি কি ধরণের সুবিধা দিয়ে থাকেন আপনাদের সংস্থা এই বিষয়ে আমাকে একটু ঠিকভাবে জবাব দিয়ে রিপ্লাই করবেন